হ্যাঁ আমি স্কুলে অনেক বিজ্ঞানীদের সম্পর্কে পড়েছি তাঁদের মধ্যে একজন বিজ্ঞানী যিনি আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে তিনি হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু তিনিই প্রথম আবিষ্কার করেন গাছের প্রাণ আছে এছাড়াও গ্যালিলিও তিনি আবিষ্কার করেছিলেন দূরবীন যার সাহায্যে আমরা দূরের জিনিস কাছে এবং কাছে দেখতে পাই আর আরও বিজ্ঞানী আছে তাঁদের মধ্যে হলেন স্যার আইজ্যাক নিউটন যিনি প্রথম মাধ্যাকর্ষণ শক্তি কী তিনি বুঝিয়েছেন যেমন উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন যে গাছ থেকে মা ফল মাটিতে পড়ছে এটা কীসের জন্য পড়ছে না এটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে গাছ থেকে ফল মাটিতে পড়ছে এটাই আমরা জেনেছি